হ্যাঁ হ্যালো হ্যাঁ ডলি বল কেমন আছিস হ্যাঁ ভালো আছি ওই বাড়িতে সবাই ভালো আছে তো হ্যাঁ হ্যাঁ বলছি এ কোথায় কী ভর্তি হলি রে ও আমি না ওই দার্জিলিংয়ে বোস ইনস্টিটিউটে ওটায় হচ্ছে ওই ক্যাম্পাসের ফর্মটা ভরে রয়েছি বুঝলি ওখানটায় শুনছি এডুকেশন খুব ভালো এ আমার মাসির মেয়ে মিতাকে মনে আছে তোর এই মিতালি হচ্ছে হ্যাঁ মিতালি তো এবছর হচ্ছে ওই কলেজ থেকে হচ্ছে এম বি এ কমপ্লিট করল ও বলছে ওখানে টিচারগুলো খুব ভালো পড়াশোনা খুব ভালো করে পড়ায় না কি ঠিক আছে খুব হেল্পফুলও ঠিক হেল্পফুল তার পরে হচ্ছে ভালো ভালো সাজেশন দেয় এ করছে দেখছি আমারও ইচ্ছা আছে ওখানটায় ভর্তি হওয়ার এতে ফর্মটা তুলেছি এবার ওই কলেজ থেকে না কি হচ্ছে এও ভর্তি হয়েছে রিতাদিও না কি হচ্ছে ওই কলেজ থেকে হচ্ছে পাস আউট করেছে ভালো নাম্বার পেয়েছে আর বো আর বলল তো সতেরো হাজারের মতো হচ্ছে ভর্তি ফিজ লাগবে এবার আউট যে হচ্ছে যদি ওখানে হোস্টেল ফোস্টেলের জন্য ব্যবস্থা করা আছে এবার কেউ যদি হোস্টেল ফোস্টেল হচ্ছে থাকতে চায় তার জন্য আলাদা ইয়ে দিতে হবে এবার দেখি রিতাদিকে আমি জিজ্ঞাসা করবখন বুঝলি

হ্যাঁ হ্যাঁ আর যেহেতু মিতালিও হচ্ছে ওখান থেকে এ করেছে আর রিতাদিও আছে উনিও পাস আউট করেছে দেখি কে কী কত কী বলে একটা অ্যামাউন্ট ভরে রেখেছি তার পরে হ্যাঁ হ্যাঁ তার পরে দেখবখন আচ্ছা তুমি তাহলে বাড়িতে আলোচনা কর তার পরে আমাকে জানাস হ্যাঁ তাহলে একসাথে দুজনে ভর্তি হয়ে যাব ঠিক আছে রাখছি তাহলে হ্যাঁ